আমি আগামী সাতাশ পাঁচ তেইশ তারিখে সকাল দশটায় আসানসোল থেকে রানিগঞ্জ যাওয়ার জন্য একটি পাঁচ জন বসার ক্যাব বুক করতে চাই আমাকে আসানসোল স্টেশন থেকে পিক আপ করতে হবে এবং রানিগঞ্জ স্টেশনে বা তে ড্রপ আপ করতে হবে